হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাজেটের মধ্যেই ট্রিপ ছিল প্রথমে এখান থেকে বাস ভাড়া থেকে শুরু করে ট্রেন ভাড়া ওখানে গিয়ে খাওয়া দাওয়া তারপরে ওখানের ঘর ভাড়া তারপরে ওখানে গিয়ে আবার বাসন সেগুলো ভাড়া করতে হয় যেহেতু বাসন এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না বাসন ভাড়া ঘর ভাড়া থেকে শুরু করে ঘোরা আমাদের বাজেটের মধ্যেই ছিলো কিন্তু তার থেকে হয়তো এক থেকে দু হাজার টাকা বেশি লেগেছে কিন্তু আমাদের বাজেটের মধ্যেই ছিল ম ওখানে ঘুরে ঘুরতে যাওয়া একটা জামাকাপড় ওখানে কিছু কেনা জামা কাপড় কেনা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে অনেক কিছুই কেনা হয়েছে সেই জন্য মোট আমাদের বাজেট বলতে পনেরো হাজার থেকে কুড়ি হাজার এরকম খরচ হয়েছিলো এগুলো আমাদের বাজেটের মধ্যেই ছিল যেহেতু বাইরে যাচ্ছি কিছু টাকা তো এক্সট্রা নিয়ে যেতে হয় কিন্তু লেগে গেছিলো আর আমার মনে হয় যেটা আমি নিয়ে গিয়েছিলাম সেটুকুই খরচ হয়েছে এক্সট্রা এক দু হাজার টাকা ওটা হলো বেশি যেহেতু বাচ্চা কাচ্চা সাথে যাচ্ছে ওট ছোটো বাচ্চা আছে সেধু বায়না করবেই তার খেলনা থেকে শুরু করে জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছুতেই আমাদের বাজেটের মধ্যেই ছিলো সব কিছু